আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গের সব থেকে খরা প্রবলিত অঞ্চল হচ্ছে এই পুরুলিয়া জেলা এই পুরুলিয়া জেলার মতো জায়গায় যেখানে চরমভাবাপন্ন আমাদের জলবায়ু যেখানে গ্রীষ্মকালে খুব বেশি গরম এবং শীতকালে খুব ঠান্ডা পড়ে বর্ষা সেভাবে আসে না বললেই চলে আর যেহেতু এটি মালভূমি অঞ্চল হওয়ায় এখানে জল জমার কোনো সম্ভাবনা থাকে না তাই সব জল যদি থাকেও সেটা মালভূমি অঞ্চল হওয়ায় হওয়ায় সেটা ঢালু থাকায় জল কিন্তু বয়ে চলে নিচে গড়িয়ে পড়ে তাই এই রকম জলবায়ু এবং এই রকম ভূপ্রকৃতি অঞ্চল হওয়ায় পুরুলিয়াতে বন্যার সমস্যা বন্যার সম্মুখীন কখনোই পুরুলিয়াবাসী হয় নি আগামী আগামী দিনগুলোতে হবে কি না সেটা জানা নেই তবে যেহেতু এখনো পর্যন্ত সেভাবে এখানকার মানুষ বন্যার সম্মুখীন হয় নি তাই আমিও এই অবস্থায় কোনোদিন সাঁতার শিখি নি এবং এই সমস্যারও সম্মুখীন কখনো হই নি